হ্যালো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলছে কিন্তু আমার মনে হয় আরও নতুন কিছু বানলে বা নতুন কিছু ক্রিয়েটিভিটি আরও সুন্দর করে কিছু জামা কাপড় বানালে বা কোনো ডিজাইনার দিয়ে এখন তো সবাই ডিজাইনার কাপড় পড়তেই বেশি ভালোবাসে তো সেই জন্য ডিজাইনার কাপড়গুলো ডিজাইনারকে দিয়ে ভালো ডিজাইনার খুঁজতে হবে আমাকে আমাদের আগে ডিজাইনার দেখে তাদের তাকে ভালো করে সুন্দর করে তাদের বলে দিতে হবে যে কী কী আমাদের চাই কীরকম ধরনের কাপড় চায় তো

জিনিস নোবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তো আমার উপর দায়িত্ব দিয়েছেন ভরসা রাখুন হ্যাঁ চলবে আমি আরও বাড়ানোর চেষ্টা করছি কীভাবে কি আরও সুন্দরভাবে আরও বড়ো করে বিজনেসটা দাঁড় করানো যায় এবং নতুনভাবে নতুন এখনকার মানুষরা সব নতুন নিত্য নতুন জিনিস পরতে ভালোবাসে তো নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন সব জামা কাপড় তোলার চেষ্টা করছি

আচ্ছা তাহলে তো ভালো হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যা হ্যাঁ হ্যাঁ একদম একদম ভালো থাকবেন হ্যাঁ